হ্যাঁ আমি যখন মাছ ধর ওই বিভিন্ন রকমের বঁড়শি এখন উন্নতমানের বঁড়শি এগুলো ব্যবহার করে থাকি এবং আগে কী কীভাবে মাছ ধরতো সেটা তো আমি ছোট ছিলাম সেটা তো আমি জানি না কিন্তু এখন আমি দেখেছি উন্নতমানের যেগুলো কারেন্ট জাল তারপরে বিভিন্ন রকমের যে চ চৌকিগুলো আছে এইভাবে মাছ ধরা আমি দেখেছি এবং আমি নিজেও ধরেছি